আমাদের কিছু সরকারি স্কিম উদ্যোগে আমি কিছু বলছি যেমন হচ্ছে আশাকর্মী দিদি আশাকর্মী দিদিরা হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে টিকা বা পোলিও খাওয়াতে আসে ঘরে ঘরে হচ্ছে বাচ্চাদের বাচ্চারা কেমন আছে জিজ্ঞাসা করতে আসে এবং হচ্ছে আইসিডিএস স্কুলে যেই দিদিমনিরা হয় তারা বাচ্চাদেরকে হচ্ছে শিক্ষা প্রদান করে এবং হচ্ছে আরও একটি ম্যাডাম থাকে যে হচ্ছে সেই বাচ্চাদের জন্য মিড ডে মিল রান্না করে ভাত ডাল খিচুড়ি ডিম সেদ্ধ এইসব রান্না করে ও আশাক আশাকর্মী দিদিরা হচ্ছে বড়ো বড়ো কোনো রুগী এমনি হচ্ছে কোনো হচ্ছে মেয়েরা যদি হচ্ছে কোনো সমস্যায় সমস্যা নিয়ে আশাকর্মী দিদিদের কাছে যায় সেই জন্য আশাকর্মী দিদিরা তাদেরকে ওষুধপত্র দিয়েও থাকে তাদের সেবা সুশ্রুষা ও চিকিৎসা করে থাকে